পশ্চিমবঙ্গে সংস্কৃত শিল্পের ঐতিহ্য অনেক রকমভাবে বর্তমানে বিকশিত হচ্ছে বিশেষ করে বিষ্ণুপুরে টেরাকোটা মানে যে সমস্ত শিল্পগুলি আছে বিষ্ণুপুরে আমরা জানি মূর্তি বিশেষভাবে ওখানে বিখ্যাত হ্যাঁ তো সেইগুনো তাপরে কুমোরটুলির মূর্তি তৈরি পটচিত্র যেগুলি হয়েছে সেগুলি বিভিন্ন মেলা প্রাঙ্গণে তারা এসে নিজেদের এলাকার নিজেদের রাজ্যের বলুন বা নিজেদের জেলা বলুন নিজেদের জেলার সেই সমস্ত ছৌ এবং গম্ভীরা মুখোশ মুখোশ বলুন বাঁশের কেল্লা জামাই ষষ্ঠী চরক উৎসবে এসব জায়গায় এসে তারা নিজেদের যে সমস্ত জেলার বিখ্যাত বিখ্যাত জিনিসগুলি আছে সেগুলি এসে প্রচার করছে শুধুমাত্র তাই নয় এখন বিজ্ঞাপনে মাধ্যমেও কিন্তু তারা তাদের এলাকার রা জেলার যে সমস্ত বিখ্যাত নিদর্শনগুলি আছে যেমন হচ্ছে টেরাকোটা মন্দির কুমোরটুলির বিভিন্ন মূর্তি বা বেতের জিনিস বা অন্যান্য হস্তশিল্প সাংস্কৃতিক শিল্প তারা কিন্তু প্রচারের মাধ্যমে কিন্তু বিশেষভাবে জায়গা দখল করে নিয়েছে বিশেষভাবে অ্যা আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত মেলাগুলি হয় সরকার কর্তৃক মেলাগুলি হয় সেগুলো কিন্তু তারা যায় মানে এসে তাদের শিল্পগুলিকে প্রচারের মাধ্যমে এবং প্রচারের মাধ্যমে লৌক সসম্মুখে নিয়ে এসে একটা বিশাল একটা জায়গা করে নিয়েছেন জগন্নাথের যোগ্য বলুন আমরা যখন পৌষ সংক্রান্তিতে যাই বিভিন্ন ধরনের দেখেছি যে পৌষের মানে বলুন স্কার্ফ বলুন বা হস্তশিল্পের যে সমস্ত থাকে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাই মেলাতে শুধু তাই নয় পয়লা বৈশাখেতেও আমরা কিন্তু দেখি বিভিন্ন ধরনের মেলাতে বিভিন্ন প্রাঙ্গণে বিভিন্ন জেলার শিল্প সংস্কৃতিগুলিকে তারা তাদের বিশেষভাবে তুলে ধরেছেন হ্যাঁ এইটার জন্যেই আমি কিন্তু বিশেষভাবে আপ্লুত